বাঁকুড়া জেলাতে একটা ব্লকে কিছুটা কয়লা পাওয়া যায় সেই কারণে ওই ব্লকে ওই মানুষরা তাদের জীবিকা হিসাবে করে নিয়েছে কয়লার ব্যবসা কয়লাগুলো তুলতে যাচ্ছে তারা কোনও বাধা না মেনেই এইভাবে কয়লা তোলার নিয়ম নেই কিন্তু প্রত্যেকের পেটের দায় আছে যেই কারণে তারা সবাই চুরি করে কয়লাগুলো তুলতে যাচ্ছে কী করবে বলুন জীবিকা তো মানুষের কয়লা তোলা সেই কারণে কয়লা খনিতে নেমে তাদের রিস্ক নিয়ে তারা কয়লাগুলো তুলে সব গ্রামে বা দোকানে তারা দিচ্ছে এইখান থেকে তাদের অর্থ উপার্জন হয় তাদের সংসার আছে তাদের তো চালাতে হবে কী করবে মানুষ কিছু তো করার নেই কয়লা না তুললে তারা খাবে কী করে ওই কয়লাগুলো বেচে তাদের পরিবার চালাতে হয় এই বাঁকুড়ার প্রাকৃতিক সম্পদ হচ্ছে কয়লা কয়লা বাদেও আরও আছে নদীর বালি যেইগুলো তুলে অনেকে আছে গ্রামে বেচছে বা গাড়ি করে নিয়ে যাচ্ছে এই নদীর বালি তুলেও প্রকৃতি ধ্বংস হচ্ছে কিন্তু কিছু করার নেই মানুষেরও তো খেতে হবে এই বালি বেচেই অনেকে হচ্ছে সংসার চালাচ্ছে এই কয়লা বেচে অনেকে সংসার চালাচ্ছে কারণ তাদের প্রাকৃতিক সম্পদ ধ্বংস হচ্ছে তারা জানে কিন্তু কী করবে বলুন সংসার তো চালাতে হবে সেই কারণে কয়লা ও বালি বেচে এই বাঁকুড়ার কিছু মানুষ জীবিকা অর্জন করছে